কোভিড নাইনটিন ম আমাদের এলাকায় ভয়াভয়ভাবে এই মহামারী ছড়িয়ে পড়েছিলো এবং যা বাইরে থেকে যারা আসতো তদেরকে আমাদের এই এইখানে আসতে দেওয়া হতো না তাদেরকে নানাভাবে টেস্ট করানো হতো যাতে তাদের এই মহামারীটা তাদের শরীরে আছে কি না তাই তাদেরকে অন্য জায়গায় আটকে রাখা হতো দশ দিন ধরে এবং কোনো কোনো প্রবলেম দেখা যেত না কি তাই তাদেরকে অন্য জায়গায় রাখা হতো এবং আমাকে ভ্রমণ করতে খুব ভালো লাগে এই মহামারীর জন্যে আমি কোথাও যেতেও পারি নি এবং পুরো আমার আফসোস হচ্ছিলো যে আমি কোথাও বাইরেও বেরোতে পাচ্ছি না এই মহামারীর জন্য আর পর্যটন দেরকেও খুব ভাবে এই কোভিড নাইনটিন খুব ভাবে খুব ক্ষতিগ্রস্থও করেছে এবং পর্যটকরা দূর দূরান্ত থেকে এইখানে আসতে এবং খুব আসতেও পারছে না তারা বাইরে থেকে বেরোতে পারছে না তখন লকডাউন চলছে তারা কী করে হচ্ছে বাইরে বেরোবে এবং কী করে তারা ভ্রমণ করবে পর্যটনরাও খুব হচ্ছে এই তারা তাদের ব্যবসা থেকেও খুব ক্ষতিগস্থ হচ্ছে কারণ এই মহামারীর জন্য লকডাউন চারদিকে কোথাও বেরোতেও দিচ্ছে না তাই তারা ব্যবসাও করতে পারে না তাদের ব্যবসার দিক থেকেও খুব লস হচ্ছে তাই এর মহামারী তাড়াতাড়ি দূর হয়ে যায় এই মহামারীটি চীন থেকে আবিষ্কার হয়েছে তাই এই চীন থেকে আমাদের ভারতে আসে এবং সারা গোটা দেশে এই মহামারী ছড়িয়ে পড়ে এবং গোটা চারদিকেই এই লকডাউন পড়ে যায় তাই আমি কোথাও ভ্রমণেও যেতে পারছি না এই এই পর্যটকদেরও এইটা খুব খুব ভাবে প্রভা প্রবাহিতও করেছে